হ্যালো বলছি ওটা কি দর্জি দোকান বলছি আমার কিছু দর্জি দোকানে কিছু কাজ ছিল বা আপনাকে দিয়ে সেই কাজগুলো করানো যেতে পারে কি মানে যেমন ধরুন সামনে যেমন পুজো আসছে কিছু আমার অনুষ্ঠান বাড়ি আছে সেই অনুষ্ঠান বাড়িতে আমি কিছু জামা কাটাতে চাই জামা ও প্যান্ট আপনার দোকানে সেই কাজটা হবে কি আর বলছি আপনার কাছে নতুন ছিট দিয়ে কি নতুন জামা তৈরি আপনি কি করেন তো সেটাই জিজ্ঞাসা করছি আপনার দোকানে হয় না কি তাহলে আমি ছিট কেটে দুটো জামা তৈরি করব ঠিক আছে তাহলে আপনি কি আমার এই পুজোর মধ্যে এই পাঁচ দিনের মধ্যে পুজো আসার আগে এই পাঁচ দিনের মধ্যে কমপ্লিট করে দিতে পারবেন হ্যাঁ আর বলছি ছিটটা কি আপনার দোকানে পাওয়া যাবে ও ছিটটা আমাকে নিয়ে যেতে হবে আপনি শুধু কাজটা করে দেবেন এই ক দিনের মধ্যে এই ক দিনের মধ্যে করে দিতে পারবেন তো হুম হুম আর বলছি আমার একটা জামা আছে মানে সেটা নতুন জামাই আর কি সেটা আমার বডি ফিটিংস হচ্ছে না সেটাকে আমি একটু সাইডটা মেরে বডি ফিটিংস করতে চাই এবং নীচেরটাও একটু কেটে বডি ফিটিংস করতে চাই সেটা কি আপনি এই ক দিনের মধ্যে করে দিতে পারবেন আমাকে বলছি তারা কি আপনার মতোই ভালোভাবে আপনি যে রকম সুন্দর ভাবে কাজটা করে দিয়েছিলেন এর আগের বারে আমার ওই জন্য আপনার কাছেই আমি যাই তাহলে আপনার যারা লেবার আছে তারাও কি আপনার মতো সুন্দর ভাবে কাজটা করে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ আপনার কাছেই তো আমি প্রায় কাটিয়ে নিয়ে যাই আপনার হয়তো লক্ষ্য পড়েনি বা আপনার হয়তো মনে নেই কিন্তু আমরা আমাদের এখানে যত জন আছে আমাদের পরিবারের আমরা সব আপনার কাছেই কাটাতে যাই কারণ আপনি কাজটা খুব সুন্দর ভাবে করেন আর আর দুটো জামার আমার বোতামগুলা ছিঁড়ে গেছে বা আমাদের কাছে সে বোতামও আর নেই তাহলে আপনার কাছে কি বোতাম পাওয়া যাবে তাহলে আপনার কাছেই বোতাম কিনে আমি আপনাকেই লাগাতে দিতাম আর কি বুঝলেন ও আর শেষ একটা কথা আর শেষ একটা কথা বলছি একটা জামা প্যান্ট শর্ট করতে একটা জামা শর্ট করতে বডি ফিটিংস তাতে হচ্ছে কত টাকা পড়বে একটা জামাতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমি যাবো এখন তাহলে রাখছি হ্যাঁ হ্যাঁ